আমি ক্রীড়াগুলিকে স্বাস্থ্যকর প্রতিযোগিতা উৎকর্ষতা বৃদ্ধি করতে ব্যবহার করা যেতে পারে বলে মনে করি অর্জুন খেলা লক্ষ্য খেলাধুলো করলে শরীরে অনেক রোগ থেকে আমরা মুক্ত হতে পারি দৌড় খেলা লাফ দড়ি খেলা লং জাম্প এইসব বিভিন্ন খেলা ধুলো করলে শরীরটা আমাদের সুস্থ থাকে এবং অনেক রোগ রোগ থেকে আমরা শরীরটাকে ভালো রাখতে পারি খেলাধুলা করে আমরা বিভিন্ন পুরস্কার অর্জন করতে পারি খেলাধুলার মাধ্যমে আমাদের শরীর অনেক ভালো থাকে